আমি কিছুদিন আগে একটা শ্যাম্পু কিনেছিলাম সেই শ্যাম্পুটা ব্যবহার করার পর আমার চুলটা বেশ সিল্কি হয়ে গেছিল এবং নরম লাগছিলো রঙটাও ভালো লাগছিলো